ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে হল রামনবমী হোলি দীপাবলী দুর্গা পুজো এগুলো সাধারণত আমরা হিন্দুরাই পালন করে থাকি এই উৎসবের দিনে আমরা নিজেদের ঘরকে সুন্দরভাবে আলো দিয়ে হোক বা ফুল দিয়ে বিভিন্নভাবে কিছু আল্পনা এঁকে এইভাবে আমরা সাজিয়ে থাকি এই উৎসবগুলি আমাদের জন্য অনেক খুশির বার্তা বয়ে নিয়ে আসে বহু দূরে যারা যে সব মানুষরা আছে আত্মীয় স্বজনরা আছে তাদের সাথে এই উৎসবের মাধ্যমেই আমাদের আবার একে অপরের সাথে দেখা হয় এই উৎসবে আমরা খুশির জোয়ার চারধারে ছড়িয়ে বেড়াই আমরা একে অপরকে জামা কাপড় দি মিষ্টি দি বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে আমরা যাই বা তারা আমাদের বাড়িতে আসে এবং এই সব উৎসবের কোনো কোনো উৎসবে ঠাকুর প্রতিমাও প্রতিষ্ঠিত করা হয় এবং তাকে পুজো করা হয় এবং এইভাবে আমরা আমাদের উৎসবগুলি আনন্দের সাথে আত্মীয়স্বজনের সাথে বন্ধুবান্ধবের সাথে একে অপরের সাথে পালন করে থাকি